পড়াশুনার কথা শেয়ার করতে হলে যে কথাগুলো শেয়ার করতে হয় প্রথমেই সেগুলো হচ্ছে আমার জীবনের যে আমি একজন গ্রামের ছেলে হওয়ায় গ্রামে উপযুক্ত শিক্ষা পরিকাঠামো শিক্ষক মণ্ডলী সবথেকে বড়ো সমস্যা এছাড়াও গ্রামে বসবাসকারী মানুষজন নব্বই শতাংশরও বেশির মানুষ নিরক্ষর হওয়ায় এখান থেকে শিক্ষার কোনোই উপযুক্ত পরিকাঠামো না থাকায় কোনোভাবেই শিক্ষা অর্জন করা সম্ভব হয়ে ওঠেনি গ্রামে যে পাঁচ শতাংশ শিক্ষিত মানুষ রয়েছে তাদের থেকে একটু একটু করে শিক্ষা শেখা হয়েছে এভাবেই আস্তে আস্তে প্রাইমারি লেবেল তারপরে এইট পাস তারপরে ধীরে ধীরে গ্রামের বাইরে গিয়ে সেইখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এভাবে গ্র্যাজুয়েশান পর্যন্ত কমপ্লিট করা এর বাইরে আমার আর পড়াশুনোর শেয়ার করার মতো কিছু নেই